আমাদের অঞ্চলে কতকগুলি স্পোর্টস সেন্টার রয়েছে যেগুলি হচ্ছে যেমন ঝাড়গ্রাম স্টেডিয়াম স্পোর্টস অ্যাকাডেমি বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি ঝাড়গ্রাম তো এই কতকগুলো স্পোর্টস সেন্টার এখানে খেলাধুলো খুবই ভালোভাবে হয় তো এখানে খেলাধুলোর জন্য সমস্ত রকমেরই সুবিধা পাওয়া যায় যেমন হচ্ছে মাঠ খুবই একটু খুবই বড়ো যেতে অনেক খেলোয়াড়রা একসাথে খেলাধুলো করতে পারে বা প্র্যাকটিস করতে পারে আর এখানে সমস্ত রকমের ব্যবস্থা যদি ক্রিকেট খেলা হয় তার জন্য ব্যাট বল উইকেট বা অন্যান্য যে সব সরঞ্জাম লাগে খেলার ক্ষেত্রে সেসব এবং যদি ফুটবল খেলা হয় তো ফুটবল খেলার ক্ষেত্রে বল নেট গ্রাউন্ডের কিছু দরকারি জিনিস যেগুলো আমাদের খেলাতে প্রয়োজন হয় সে সব জিনিস ওই অ্যাকাডেমি থেকেই ব্যবস্থা করে দেওয়া হয় আর আমাদের এই আর যে আর্চারি মানে তীর যে প্রতিযোগিতা করা হয় তো এর জন্য সমস্ত রকমের যে সব তীর বা ধনুক যে সব লাগে খেলাধুলোর ক্ষেত্রে তো সেসব ব্যবস্থা ওই অ্যাকাডেমির তরফ থেকেই করে দেওয়া হয় তো এতে আমাদের খেলাধুলার খুবই সুবিধা হয়